আমাদের দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মিউজিয়াম এখানে আর দক্ষিণ দিনাজপুরে অনেক ঘোরার জায়গা আছে অনেক ঘোরার জায়গা আছে দেশ বিদেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসতেই পারে আরও এখানে অনেক জিনিস আরও ঘোরার জিনিস অনেক রয়েছে এর মধ্যে আছে বালুরঘাট মিউজিয়াম যেখানে জায়গাটা খুব সুন্দর এখানে এখানে দেশ বিদেশ থেকে মানুষ ঘুরতে আসে তারা আসে এসে ঘোরে অনেক ভালো বলে যে এই জায়গাটা নিয়ে মিউজিয়াম বালুরঘাট মিউজিয়ামটা অনেক সুন্দর এখানে আমাদের দক্ষিণ দিনাজপুরে এইটাই এটাই একটা ভালো ঘোরার জায়গা আছে বালুরঘাট মিউ বালুরঘাট মিউজিয়াম এটাই একটা ঘোরার ভালো জায়গা